পশ্চিমবঙ্গ এক বৈচিত্রময় রাজ্য এর ভৌগলিক অবস্থা খুব খুবই সুন্দর এবং মনোরম উত্তরবঙ্গে যেমন বিভিন্ন ধরনের বৈচিত্রময় গাছপালা বন জঙ্গল দেখা যায় এবং জীবজন্তু বিভিন্নরকমের প্রজাতি দেখা যায় সেরকম দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায় রয়েল রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা রকমের পশু পাখি ইত্যাদি প্রাণী দেখা যায় যেমন গরুমারা জলদাপাড়া অভয়ারণ্যে বাঘ গন্ডার ভালুক বাঁদর বন্য শুকুন ক্যাঙ্গারূ ইত্যাদি পশুগুলি দেখা যায় প্রাণী জগতে প্রায় দশ হাজারের কি মত প্রজাতি এবং অভিজগতে সাত হাজারটি মতে প্রজাতি রয়েছে ভারতীয় জীব বৈচিত্রের প্রায়ে বারো শতাংশের মত পশ্চিমবঙ্গে দেখা যায় পশ্চিমবঙ্গে ভূগোলের প্রাকৃতিক পরিবেশ এবং সেখানে পাওয়া জীব বৈচিত্রকে প্রভাবিত করে